সীমাদি বলছি আপনার ওখানে আমি একটা শাড়ি নিয়েছিলাম শাড়িটা খুব সুন্দর সেই কারণেই আপনাকে ফোন করছি আরও একটা শাড়ি আমি নিতে চাই আর কি ওই যেই যেই কাজগুলো করে দিয়েছিলেন মানে কাঁথার কাজের উপরে আপনি শান্তিনিকেতনে যে কাজটা হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুর ওই সমস্ত কিছু দিয়ে আপনি একটা শাড়িতে ডিজাইন করে আমাকে দিয়েছিলেন ওই শাড়িটা ওই ওই হ্যাঁ ওই ধরনেরই আমি আরেকটা শাড়ি নিতে চাই আপনার কাজটা খুব আমার ভালো লেগেছে না ও শাড়িটা আমার প্রয়োজন কিছুদিনের মধ্যেই আপনাকে কতদিন মানে সময়ের মধ্যে আপনি আমাকে ওইটা দিতে পারবেন আচ্ছা আচ্ছা কেননা সে আচ্ছা সেরকম অনুযায়ী আমি হচ্ছে আপনাকে বলব ওই জন্যই জেনে নিচ্ছি কাজটা অনেকেই আমাদের এ বাড়ির পাশের বাড়িরও অনেকে দেখেছে দেখে তাদেরও খুব পছন্দ হয়েছে দিয়ে জিজ্ঞাসা করছিল আর কি এটা কোথা থেকে নিয়েছ আমি বললাম এই সীমাদির কাছ থেকে নিয়েছি বলছে তাহলে আমাদেরও একটা করে অর্ডার করে দিলে ভালো হয় আমি বলছি আচ্ছা যদি

হ্যাঁ রঙগুলো আলাদা লাগবে হ্যাঁ জিনিসগুলো মানে পুরোটাই একই রকমই হবে বা নতুনত্ব আর কি অন্য কিছু উঠেছে আচ্ছা আমি তাহলে আপনার কাছে যাব পরশু দিন বিকেলবেলা যাব বিকেলবেলা যেয়ে তাহলে আপনাকে মানে আমি এখন সদ্য একটা নেব ওইটারই ওইটারই অর্ডার দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ